আমি একটি ট্রেনকে বর্ণনা করতে পারব না কি সেগুলো বলছি আমি যেমন সিট বার্থ ইঞ্জিন শব্দ চাকার ট্র্যাক ইত্যাদি কোথাও ট্রেনে ভ্রমণ করেছি কি না সেগুলো বলছি আমি একটি ট্রেনটি যেমন একটি ট্রেনে প্রায় অনেকগুলি বগি থাকে যেমন প্যাসেঞ্জার ট্রেনগুলিতে চল্লিশটার বেশি বগি থাকে এবং যেগুলো মাল গাড়ি হয় তাতে একশোটার কাছাকাছি বগি থাকতে পারে যেমন একটি প্যাসেঞ্জার ট্রেনে যেগুলো রয়েছে এটি কম্পার্ট বগি রয়েছে এবং সে বগিতে অনেকগুলি সিট থাকে প্যাসেঞ্জারের বসার জন্য সিট থাকে উপরে পাখা থাকে ইত্যাদি এবং কোনো দামি মনে কর দামি টিকিটের কোনো ট্রেনে চাপলে সেখানে উপরেও শোওয়ার জায়গা থাকে ডবল বেড থাকে ইত্যাদি থাকে যেমন যেরকম সেখানে বাথরুম থাকে এবং চেন এ কম্পার্টমেন্টের কাছে একটা বাথরুম থাকে ইত্যাদি এবং ট্র্যাক ট্রেনের ট্র্যাক যেভাবে রকম হয় দুটো লোহার পাত থাকে সেইটাকে ট্রেনের ট্র্যাক বলা হয় এবং ইঞ্জিন ইঞ্জিনটি আলাদা থাকে ইঞ্জিনের সঙ্গে বগি কানেক্ট করে চালানো হয় এবং শব্দ ট্রেনের প্রচুর শব্দ হয় ট্রেনের সাইড দিকে গেলে এবং ট্রেনে কোথাও ভ্রমণ করেছি হ্যাঁ আমি একবার কলকাতায় ভ্রমণ করেছি ট্রেনে যাওয়ার সময় তো এটিই আমার অভিজ্ঞতা